আমরা তো খুচরা বা পাইকারি বাজার করতেই অভ্যস্ত ছিলাম এখন বিভিন্ন মাধ্যম এসেছে বিভিন্ন অনলাইন বাজার এসছে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর এসছে সেগুলো সম্বন্ধে তো পাইকারি বাজার কিন্তু খুবই প্রয়োজনীয় যাতে আমাদের ছোটো ছোটো ব্যবসায়ীরা এবং যারা কৃষক বন্ধুরা যারা নিজেদের বাগানে ফসল ফলাচ্ছেন সেগুলো বাজারে নিয়ে আসছেন পাইকারি খুচরো হিসাবে সেগুলো যদি আমরা কিনি তাদের অর্থনীতির তাদের সংসার চলবে এবং আমরাও উপকৃত হবো টাটকা জিনিসটা পাবো সাম্প্রতিক বছরগুলিতে সবজির দাম হু হু করে বাড়ছে বাড়বে নাই বা কেন যা জিনিসের দাম বেড়েছে সারের দাম কাঁচা কাঁচা মালের দাম বেড়েছে সেইজন্যই সবকিছুর দাম বাড়ছে একটা একটার সঙ্গে সম্পর্কযুক্ত আর অনলাইন শপিং এখন তো খুব এইটা একটা মাধ্যম হয়ে গেছে অনলাইন শপিং আমরা আস্তে আস্তে শিখছি অনলাইন শপিং কিন্তু যারা কর্পোরেট দুনিয়ায় চাকরি করে তাদের ক্ষেত্রে অনলাইন শপিং খুবই সুবিধা তারা তাদের ফোনের মাধ্যমে বাজার করে নিচ্ছে সেখান থেকে চালিয়ে নিচ্ছে তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরাও আস্তে আস্তে শিখছি সেই অনলাইন শপিং সুবিধাও যেমন আছে তার পাশাপাশি আমাদের খুচরো ব্যবসায়ীদেরও কিন্তু অসুবিধা এই অনলাইন শপিংয়ের জন্য তারাও কিন্তু এই প্রতিযোগিতার বাজারে কিন্তু পিছিয়ে পড়ছে আস্তে আস্তে দুটোরই দরকার আছে